আমার পড়া শেষ গল্প বইটি হলো বিখ্যাত বাঙালি লেখক বঙ্কিমচন্দ চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা এই কপালকুণ্ডলা নাটকটি আঠেরোশো ছেষট্টি সালে বঙ্কিমচন্দ চট্টোপাধ্যায়ের লেখা বঙ্কিমচন্দের বৃহত্তর পর্যায়ে তার সাহিত্যিক ক্রিয়ায় একটি উৎসব সাহিত্য এই নাটকে বঙ্কিমচন্দ চট্টোপাধ্যায় তার কথা চরিত্র এবং সমাজের মর্ম এবং বিচারগত বিষয়ে ছবি তৈরি করেছেন নাটকটি কৃষ্ণ চৈতন্য এবং কপালকুণ্ডলা নামক দুটি প্রধান চরিত্রের মধ্যে যার প্রেম আর অধিকারে ভরা নাটকে রাজনীতি ধর্ম এবং সমাজের সামাজিক সমস্যা নিয়েও গভীর আলোচনা করা হয়েছে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দের সাহিত্যে একটি মূল কৃতি হিসাবে প্রশংসিত কপালকুণ্ডলা গল্পটি বাংলা সাহিত্যে একটি অত্যন্ত জনপ্রিয় গল্প এবং গল্পটিতে একজন যুবকের কপালের ওপর বস্ত্র থেকে একটি কুণ্ডল পড়ে সে গল্পে অদ্ভুত ঘটনার পর জানে এটি তার নানান পরিস্থিতির জন্যও বিশেষ গুণধর্মী একটি কুণ্ডল যা পুরো সমাজের মধ্যে একটি আশ্চর্যজনক প্রভাব ফেলে গল্পটি মানুষের মনোভাব ও সাহিত্যিক উদার্ততা উপায়ের উপর গভীর প্রভাব ফেলে এবং সমাজে একটি গভীর বাঙালি নৈতিকতার পর্যায় চিহ্নিত করে এটি বাঙালি সাহিত্যে একটি অপরিহার্য অংশ হিসাবে গণ্য হয়ে ওঠে এই জন্যই এটি আমাকে দারুণভাবে প্রভাবিত করেছিলো এই জন্য এই কপালকুণ্ডলা নাটকটি আমার খুবই ভালো লাগে আর আমার এটি শেষ পড়া একটি নাটক ছিলো